এক প্রথমতো বয়স্ক দিদা উনি আসবেন প্রথমে এটিএমে ভিতরে ওনার হাত ধরে এটিএমের ভিতরে আনতে হবে তারপর ওনার এটিএম কার্ডটি এটিএম বক্সে ঢুকিয়ে ওনাকে বলতে হবে আপনি এটিএম কার্ডটা এটিএমে খামে ঢোকান দিয়ে পুরো ওইখানে ওনার চারটি ডিজিট দিতে হবে এটিএম থেকে টাকা তোলার জন্য চারটি ডিজিট দেবেন দিয়ে পরে ওনার টাকাটা নিজে নিজেই বেরিয়ে আসবে উনি ওই টাকাটা নিয়ে তারপর উনি একটা রসিদ নেবেন ওই রসিদটা নিজের কাছে রাখবেন এবং এটিএম কার্ডের নম্বর যাতে কারোর সাথে শেয়ার না করা হয় সেটার দিকে ধ্যান রাখতে হবে কারণ এটিএম কার্ডটা খুব দরকার ওটা যদি এটিএম কার্ডের কেউ নাম্বার জেনে যায় তাহলে ওই এটিএম কার্ডটা অন্য কেউ ব্যবহার করে নিতে পারবে এবং তার ওনার কাছ থেকে টাকা তুলে নিতে পারবে সে কারণেই সেদিকে ধ্যান দিতে হবে যাতে এটিএম কার্ডের নাম্বারটা কেউ জানতে না পারে সেদিকে দিদা বা যে হোক উনি বয়স্ক ওনা কে ধ্যান রাখতে হবে যাতে কেউ ওনার কাছ থেকে এটিএম কার্ডটা না নিয়ে নিতে পারে উনি এটিএম কার্ডটা এরকম জিনিসও কেউ যদি একবার ওই নাম্বরটা জেনে যায় তাহলে ওইখান থেকে বারবার টাকা তুলতে পারবে সে কারণে দিদাটিকে খুব মানে ধ্যান রেখে পরে ওনার এটিএম কার্ডের নাম্বারটা নিজে এটিএম যাতে কারোর সাথে শেয়ার না করতে পারে সেটা খুব ওনার জানার প্রয়োজন কারণ এটিএম একটা খুবই রিস্কি জিনিস তাই ওনার খুব ধ্যান রাখতে হবে যাতে এটিএম কার্ডে ব্যবহার মানে এটিএম কার্ডের নাম্বারটা কেউ যাতে না জানতে পারে সেদিকে ওনার খুব সতর্ক রাখতে হবে এটিএম কার্ড খুবই প্রয়োজন জিনিস তাই এটিএম কার্ডে যাতে কেউ সদ্ব্যবহার না করতে পারে সেদিকেও আমাদের আমাদেরকে দিদাকে সতর্ক করতে হবে তার এটিএম কার্ডটা কেউ দুর্ব্যবহার না করতে পারে এবং সমস্ত টাকা যাতে ও ওনার ব্যাংক থেকে না বার করতে পারে সেদিকে আমাদের ধ্যান দিতে হবে